ভারতে বিগত কয়েক দশকে ইন্টারনেটের আমূল পরিবর্তন ঘটেছে ভারতের এখন প্রায় সব অঞ্চলে গ্রাম গঞ্জগুলোতেও ও ইন্টারনেটের সংযোগ থাকায় এখন আবার স্মার্ট ফোন খুব অল্প মূল্যেই পাওয়ায় এই ইন্টারনেট সংযুক্তকারী এই মোবাইলগুলোতে এ মানুষ গ্রাম বাংলার মানুষ এবং অন্যান্য শহরের মানুষও ও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ভ্রমণমূলক ভিডিও ও আপ আপ ভিডিও তৈরি করে পর পর ও ইউটুব ইম ফেসবুক প্রভূতি সোশাল মিডিয়া সাইটগুলোতে নিয়মিতভাবে এ প্রদান করে পর অ সেগুলি থেকে সেগুলি থেকে টাকা ইনকাম করছে এখন ভারতের তরুণ যুবকরা এই ইউটুব ফেসবুককে নিজেদের জীবিকা হিসেবে বেছে নিয়েছে এখন বিভিন্ন স্মার্ট ফোনে গেম খেলে সেগুলি খেলেও টাকা ইনকাম করা যাচ্ছে যেগুলি তরুণ প্রযুক্তি তরুন প্রজন্মকে বেশি ই আকৃষ্ট করছে তাছাড়া এখনকার মানুষগুলি ভ্রমণ পিপাসু হওয়ায় বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাচ্ছে এবং সেগুলোই ঘর বাড়ি তৈরি করে এ ভাড়ায় দেওয়া হলে সেগুলো থেকেও ও টাকা ইনকাম করা যাচ্ছে তাছাড়া ভারতের তরুণ উন যুবক যুবক গোষ্ঠী এখন বিভিন্ন অ্যাপ গুলি তৈরি করে পর পর সেগুলি প্লে স্টোরে আপডে আপডেট করে পর সেগুলি থেকেও টাকা কামাচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকেও টাকা কামাচ্ছে এগুলি ভারতের এর তাছাড়া বিভিন্ন কমেডিয়ান আন কমেডিয়ান ভ্রমণকারী প্রভুতি ভ্লগগুলি ইউটিউবে এ আপলোড করে পর সেগুলো থেকেও টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে এগুলোই ভারতের তরুণ পীড়াকে বেশিভাবে আকৃষ্ট করছে এবং ভারতের তরুণ এগুলোকে নিজের জীবিকা হিসেবে বেছে নিচ্ছে